আমি আমার রান্নাঘরটা সচরাচর কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না ভাগ করতে পছন্দ করি না কিন্তু আমার বাড়িতে যখন আমার মা বা দিদা বা ঠাক্মা যখন আসে তখন সেটা আমাকে ভাগ করে নিতে হয় কারণ তারা আসলে তাদের হাতে রান্নাও তো আমার খেতে ইচ্ছে করে না তো সেই জন্য তাদেরকে কোনওদিন কোনওদিন মাকে বললাম মা তুমি আমার জন্য এটা বানিয়ে দাও এটা আমার খেতে আজকে মন করছে তুমি আজকে বানিয়ে দেবে তো মা তখন সেটা করে দেয় তো সেই ক্ষেত্রে মা যখন করে আমিও সেখানে থাকি আমি কিছু কাটাকুটি করে দিলাম মা সেটা তারপরে বানিয়ে দিল এবার দিদা বা ঠাক্মা যখন আসে তারাও কোনও না কোনও কিছু বানায় তো বানানোর সময় আমি বলে দিই যে আমার জন্য এটা বানাও বা আমিও তোমাদের সাহায্য করে দিচ্ছি কোনটাতে কি লাগবে বলো আমি এনে দিচ্ছি তো এইভাবে তারা থাকলে মানে আমি ভাগ করে নিতে পারবো রান্নাঘর কিন্তু অন্য কেউ আসবে বাইরের কেউ এসে রান্নাঘরে আমার ভাগ করে নিতে চাইবে ওটা কিন্তু আমি একদমই পছন্দ করি না নিজের রান্নাটা নিজে করতে খুব ভালোবাসি নিজে করি সবাইকে খাওয়াই সেটা আমার খুব ভালো লাগে কিন্তু বাইরের কেউ এসে রান্না করবে আমার রান্নাঘরের সমস্ত জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করুক ওটা আমার মোটেও পছন্দ নয় তো সেহেতু আমার দিদা ও ঠাক্মা আমার না আমার ঘরের লোক যদি কোনও কিছু করতে চায় সেটা করতে পারে কিন্তু আমি বাইরের লোককে সেখানে ঢুকতে দিই না আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখতে ভালোবাসি সেটাই আমার থাকে তো বাইরের যদি কাউকে আমি সেখানে ঢুকতে দিই তখন তারা এসে বলবে এটা কোথায় সেটা কোথায় নিয়ে সব আমার ঘাঁটাঘাঁটি করে এলোমেলো করে দিয়ে চলে যাবে সেটা আমার মোটেও পছন্দ নয় সেই জন্য আমি নিজেই সবসময় কাজগুলো করে রাখি এবং কি আমার বাড়িতে যদি কেউ আসে আমার নিজের লোক মানে নিজের শাশুড়ি মা বা আমার ঘরের লোক মা ঠাক্মা দিদা এরা যদি থাকে তো এদেরকে দিয়ে আমি করাই